আমার জীবনে অনেক রকমের শখ ছিল তার মধ্যে যদি বলতে পারে চারিদিকে এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সেখানের পরিবেশ সেখানের প্রাকৃতিক যে চিন্তা ভাবনা প্রত্যেকটা জিনিসের দেখার খুবই ইচ্ছা ছিল তার মধ্যে আর একটা জিনিস যদি বলতে হয় সেটা হল যে আমার বিভিন্ন দেশের যে টাকা পয়সাগুলো হয় সেই টাকা পয়সা কালেক্ট করে রাখার একটা শখ ছিল কিন্তু হঠাৎ একদিন আমার এক দাদা নাম হচ্ছে প্রতীক দে চৌধুরী সেই দাদা আমাকে নিয়ে গেল একদিন আমাকে ঘুরতে দাদা আমাকে বলেছিল যে চ তোকে আমি ফটো তোলা দেখাব ফটো তো অনেক রকমের দেখেছিস তোকে ফটোগ্রাফি দেখাব রিয়েল ফটোগ্রাফি যেটা আমি বুঝতাম না যেটা আমি পড়ে দাদার সাথে গিয়ে বুঝতে পেরেছিলাম যে অরজিনাল ফটোগ্রাফি জিনিসটা কী হয় তা দাদা দেখলাম একটা খুব ভালো জায়গাতে চুপচাপ স্থিরভাবে বসে আছে প্রায়ই প্রায়ই ষাট মিনিটের উপরে বসেছিল তা তার মধ্যে আমি নিজেও জানি না দাদা কোন মুহূর্তে একটা খুব সুন্দর একটা ছবি তার ফোনের ক্যামেরার মধ্যে বন্দি করেছিল পরে আমাকে বলেছিল যে এটাকে বলা হয় ফটোগ্রাফি তা আমারও খুব শখ ছিল যে ফটোগ্রাফি জিনিসটা শেখার পরে সেই জিনিসটা আমার একটা শখে পরিণত হল যে ফটোগ্রাফি কীভাবে করে ফটোগ্রাফি কীভাবে হয় কীভাবে কী ভালো জিনিসটাকে আমার ক্যামেরার মধ্যে বন্দি করতে পারি